আমি গ্রাম বাংলার মানুষ সব রকম গাছপালা তৈরি করতে ভালোবাসি যেমন ধরো শীতের অনেক রকম সবজি গরমের সবজি শীতে যেমন পালং শাক কপি মূলো গাজর গরমকালে উচ্ছে ঝিঙে কুমড়ো বিভিন্ন ধরনের সবজি আরও অনেক গাছপালা লাগাতে ভালোবাসি যেমন ধরো ফুলের গাছ কত রকমের সব বাড়ি লতানো ফুলের গাছ গাঁদা ফুল গাছ গোলাপ ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাতে ভালোবাসি যেমন ধরো ফলের গাছও লাগাতে ভালোবাসি বাড়িতে আম গাছ লাগাই যেমন জাম গাছ জামরুল গাছ লিচু গাছ এইসব গাছ লাগাতে আমি খুব ভালোবাসি আর এমনি গাছ হচ্ছে আমার প্রিয় গাছের মধ্যে এমন আমার একটা ভালোবাসা আমার যেখানে যাই আমার খালি মনে মনে হয় যে আমি যেখানে যাব গাছ কিনে এনে গাছ বসাব এইগুলো আমি দেখতে খুব ভালোবাসি এটাই আমার শখ